বর্তমানের সময়ের কৃষি ব্যবস্থা ধারণগুলো আধুনিক হওয়ার কারণের ফলে যে কোনো পেশার মানুষ এই ব্যবস্থা করে নিজেকে প্রতিষ্ঠিত করেছে তাই আপনার যদি এক টুকরো জমি থাকে তবে খুব সহজেই এই ব্যবস্থা শুরু করে দিতে পারেন বিশ্বের জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার জন্য কৃষি ব্যবস্থা চাষবাস করে শাক সবজি চাষ করে আপনারা অনেকেই করে রাখে তো ওর থেকে পরে বার করে বার করে বিক্রি করে অনেক আবার বাড়িতেও খায় বিশ্বের জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার জন্য কৃষি পণ্যের চাহিদা দিন দিন বেড়েই যাচ্ছে তাই এই ব্যবস্থা অনন্তকাল ধরে টিনে আছে এবং থাকবে এ কথা একেবারে একেবারে নিশ্চিন্তভাবে বলা যায় আসুন দেখে নে আসুন দেখা যাক সেখানে আপনার যদি জমি খালি পড়ে থাকে তবে আপনি এইটি একটি কৃষি জামা খামার শুরু করতে পারেন আপনার অঞ্চলে উচ্চ চাহিদা রয়েছে এমন ফসল চাষ করো অথবা জমি ভাড়া দিয়ে চাষ করিয়ে তা থেকে যদি কিছু ফল নিত ফল শাক সবদি চাষ করা যায় তখন আজকাল মাছের তাষ মাছে মাছের চাষ ব্যবস্থাটি দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে তাই আপনি চাইলে নিজের পুকুরে বা পুকুর ভাড়া করে এই ব্যবস্থা শুরু করে দিতে পারে তাছাড়া চিংড়ি মাছ চাষ করা ভালো আয় করা যায় আয় করা যায় আর আজকাল এই সব এলাকাতে ধান বীচ দরকার হয় তাই মৌসুমি ব্যবস্থা হিসাবে এই বীচের ব্যবস্থা করে আপনি খুব সহজেই ফসল ব্যবসায়ী বনে যেতে পারেন আম চাষ এক টুকরো জমিতে আম গাছ লাগিয়ে আপনি সারা জীবন মৌসুমি আমের চালান বিক্রি করে ভালো আয় করতে পারবেন এছাড়াও বিগত কয়েক বছরে শুকোনো ফুলের বাণিজ্য ব্যাপক বৃদ্ধি পেয়েছে যদি আপনার যদি খাল জমি থাকে তবে এ থেকে ফুলের চাষ করতে পারেন আর হচ্ছে মাশরুমের ব্যবস্থা মাশরুমের এমন একটি ব্যবস্থা যা আপনাকে কম সময় আরো বেশি লাভ দিতে পারে একটি কম ব্যয় এবং অল্প জায়গাতেই করা যেতে পারে আর ওতে হাঁস মুরগি খামার অতো কয়েক বছরে খুব দ্রুত একটি ব্যবস্থা পরিণত হয়েছে